হ্যালো আপনি কি সুইগি থেকে বলছেন আমি অরিত্র বলছিলাম ফেসপা ফেসপায়ের বিরিয়ানি খুব ভালো তা আমার তিন প্যাকেট বিরিয়ানি লাগবে অবশ্যই যেন আলু ডিম থাকে আর কত টাকা পড়বে সাড়ে সাতশো টাকা ঠিক আছে আমি এলে ক্যাশ দিয়ে দেব খাবারটা যেন ভালো থাকে